আমি পেশা সম্পর্কে অনেক মজা খুঁজে পাই এটা সত্যিই কারণ এর এর ভিত্তিতে আমার অনেক জ্ঞান বা কোনো নলেজ আসে নলেজের মধ্যে আসে এই পেশাটা আমার খুবই ভালো লাগে কারণ এতে নতুন নতুন কিছু শেখা যায় নিজে জানা যায় নিজের অনুভূতি কাউকে বোঝানো যায় অন্য কারোর অনুভূতি নিজের নিজে আর কি বোঝা যায় এবার আমি চাই আমার পরবর্তী প্রজন্মে এই পেশার সঙ্গে এই পেশার সঙ্গে নিযুক্ত হোক কারণ তারও নলেজ হোক দিন দিন পরিবেশটা ভালোই হবে নলেজ আসলে জ্ঞান হলে আমি চাই আমার পরিবেশটা এরকম পেশায় নিযুক্ত হোক পরের প্রজন্মটা